আমার একটি বাংলার প্রিয় কবি বা লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি তাঁকে পছন্দ করি কারণ তাঁর লেখা কিছু কিছু গল্প সাহিত্য গান কাব্য শুধু আমাদের মন ভালোই করে না এর থেকে আমরা অনেক কিছু শিক্ষাও পেয়ে থাকি অনেক কিছু বুঝতে পারি এবং কবিগুরু রবীন্দ্রনাথের কিছু কিছু গান আমাদের মনে এমনভাবে ছুঁয়ে যায় যেটার সাথে আমরা বাস্তবকেও পরিকল্পনা করতে পারি